গাছপালা বা উদ্ভিদ উদ্ভিদ রোপণের জন্য বিশেষ একটি মৌসম রয়েছে যেটি সাধারণত বর্ষাকালের দিকে আষাঢ় শ্রাবণ মাসেই প্রধানত হয়ে থাকে এবং এই সময় বিভিন্ন গাছ রোপণ করতে হয় এবং উদ্বৃত্ত যেসমস্ত গাছ রয়েছে সেগুলো প্রতিবেশীদের মাধ্যমে যে সমস্ত ব্যক্তি চায় উদ্ভিদ রোপণের জন্য তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং এই গাছটি রোপণ করার পর তার বিভিন্ন রকমের যে সমস্ত পোকামাকড়ের উপদ্রব দেখা যায় সেই সমস্ত উপদ্রব থেকে গাছকে রক্ষা করার জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হয় এছাড়া গাছের পরিচর্যার জন্য সঠিক পরিমাণে জৈব সার বা রাসায়নিক সারেরও প্রয়োগ করতে হয় এইভাবে গাছকে রক্ষণাবেক্ষণ করতে হয় এবং সঠিক সময় মতন তাতে পরিচর্যা করতে হয় এবং জল জল প্রয়োগ করতে হয় এইভাবে গাছকে পরিচর্যা করা হয় এবং উদ্বৃত্ত গাছ প্রতিবেশীরা যারা গাছ রোপণে ইচ্ছুক তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে গাছ রোপণের সঠিক নিয়ম সঠিক সময় এবং পরিচর্যা সমস্ত প্রয়োজনীয়তা এবং সমস্ত কৌশল তাদেরকে বলে দেওয়া